বইটি শেষ করতে আমার সাধারণত খুব বেশি হলে দু থেকে তিন দিন লাগে এবং আমি প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা সরাসরি একসঙ্গে একসঙ্গে টানা বই পড়তে পারি এবং পড়ার জন্য আমি কোনো মাসিক বা সপ্তাহে লক্ষ্য করে কিছু মনে করি না অর্থাৎ আমি চাই যে যেই বিষয়টা নিয়ে পড়ছি সেই বিষয়টা পড়ে নিয়ে সেখান থেকে কী শিখতে পারছি সেটা হচ্ছে আমার মেন ফোকাস থাকে এবং অর্থাৎ প্রধান লক্ষ্য থাকে যে আমি বইটাকে দু থেকে তিন দিনের মধ্যে পড়ে সেটা থেকে কী মানে লেখক কী বলতে চাইছে সেটার সম্বন্ধে জ্ঞান অর্জন করাটাই হচ্ছে আমার লক্ষ্য